হ্যালো হ্যাঁ ম্যা হ্যাঁ ম্যাডাম বলুন এখন এই ধরুন সবজির এখন তো দাম বেড়ে গেছে তো যেহতু বর্ষা তো এই ধরুন একশো টাকা আশি টাকা কিলো আলু এখন চল্লিশ টাকা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি বলুন কতটা নেবেন আমি তাহলে মেপে রেখে দোবো আপনি জাস্ট আসবেন আর পে করবেন চলে যাবেন আচ্ছা আচ্ছা আপনি বলুন আমি লিখছি আলু এক কিলো পটল আড়াইশো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঢেঁড়স আছে ওকে আচ্ছা কাঁচা লঙ্কার কিন্তু দাম বেড়ে গেছে এখন কাঁচা লঙ্কা এখন দশ টাকা শ

একশো দশ টাকা কাঁচা লঙ্কা এখন দশ টাকা করে শ হ্যাঁ আগে আট টাকা করে শ ছিল এখন বেড়ে গেছে

হ্যালো এই না সরি সরি ম্যাডাম সরি সরি লাইনটা ডিসটার্ব হয়ে গিয়েছিলো ওকে ওকে আমি তাহলে সব মেপে রেখে দেবো বিল বানিয়ে আপনি আসবেন জাস্ট ও আপনাকে ওয়েট করতে হবে না ওকে ম্যাডাম হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম